পুরুলিয়া জেলায় স্বাস্থ্যপরিষেবা ব্যবস্থা খুব একটা ভালো নয় এখানে বিছানা পাওয়া যায় না রুগীদের জন্য এবং ডাক্তারদেরও খুব একটা যে পাওয়া যায় তাও নয় এখানে সরকারি হাসপাতাল বলতে দেবেন মাহাতো সদর হসপিটাল রয়েছে এবং তাছাড়াও রয়েছে হাতুয়ারা মেডিকেল কলেজ তাছাড়া এখানে খুব একটা ভালো স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা কিন্তু নেই এখানে যদি কোনো ও মানুষের শরীর অসুস্থ হয় সেই রুগীদের অন্য জেলায় যেতে হয় যেমন আসানসোল কলকাতা দুর্গাপুর ইত্যাদি